রাতেরবেলা পেঁচা দেখলে মানুষ বলে পেঁচা ডাকলে খারাপ বাড়ির ধারে গাছ আছে তো ঘরের ধারে গাছে এসে ডাকে বাচ্চারা ভয় করে বা অনেক সময় বাচ্চারা গিয়ে ঢিল টাল মারে বা আমরা তাড়া মারি হয়তো ঢিল মারছি লাঠি মারছি বাড়িতে বয়স্করা বয়স্করা থাকলে বলে যে ও পেঁচা ঢিল মারিস নি ওরা খুব খারাপ তোরা অসুবিধা আছে তোরা পোয়াতি মানুষ ঢিল টিল মারলে ও অসুবিধা আছে তোরা ওসব ঢিল টিল মারবি না ও ওর জায়গায় বসে আছে ও থাক ওদের ঢিল মারার দরকার নেই ও ডাকছে ডাকুক তোরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের ভিতরে থাক এরম বাড়ির ধারে বাঁশ গাছ আছে পাখি টাখি ডাকে অনেক প্রচুর পাখি থাকে পাখি ডাকে পাখির খুব আওয়াজ পায় কিচমচ কিচমিচ করে এ বাড়ির পাশে বাঁশ গাছ ডাকে ভাবি হয়তো অত পাখি ডাকছে সাপ টাপ ঢুকেছে তো বাড়ির লোকেরা গিয়ে ওই লাঠি টাঠি নিয়ে গিয়ে দেখে তাড়া টাড়া মারে দেখা যায় যে সাপ আসলেই পাখি খুব জোরে চেল্লায় তখন ওই বাড়িতে সবাই মিলে গিয়ে লাঠি টাঠি নিয়ে গিয়ে মেয়েদের তাড়া মারে ছুটে গেলে তখন আর কি দেখা যায় লাইট টাইট পরে লাইট টাইট পড়লে ওরা পালিয়ে চলে যায় তাড়া মারে সে সময় চলে যায় বাঁশ গাছে থাকে এরম বাড়ির পাশে বড়ো বড়ো গাছপালা আছে এইসব গাছপালায় পাখি থাকে রাত্রিবেলা লাইট টাইট মারে লাইট টাইট পড়লে কিচমিচ কিচমিচ করে বাচ্চারা আরও ভালোবাসে যে রাত্রিবেলা পাখি ডাকে আরও লাইট নেই সেগুলো দেখার চেষ্টা করে